পশ্চিম মেদিনীপুর জেলার আমাদের চন্দ্রকোণার গ্রামীণ হাসপাতালের স্বাস্থ্যসেবা ও পরিষেবা খুবই ভালো তার কারণ এখানকার হাসপাতালের ডাক্তার এবং নার্স ওনারা রোগীদের খুব সযত্ন করে পরিষেবা দেন তবে কোভিড চলাকালীন রোগীদের কিছুটা সমস্যার সম্মুখীন হতে হয়েছিলো তার কারণ চন্দ্রকোণা গ্রামীণ হাসপাতালে বেডের সংখ্যা কম ছিলো এর আর ওই সময়কালে রোগীদের সংখ্যা বেশি ছিলো ওইজন্য মানুষ কিছুটা অশান্তি বা অস্বস্তিকর ওখানে পরিষেবা পায়নি এর ফলে ওখানকার থেকে ওষুধ এবং ডাক্তারদের পরামর্শ নিয়ে রোগীরা বাড়িতে আসে এবং পরবর্তীকালে ওনাদের পরামর্শতে ওনারা সুস্থ হয়ে ওঠেন